হ্যাঁ অল দ্য ডেস অম্বুজা আলট্রা টেক আচ্ছা আর আচ্ছা আসুন আপনি নিজে কিনে কিনে নিয়ে যাবেন পছন্দ করে আপনি আসুন এসে কিনে নিয়ে যান আমি কম দামে দিয়ে দেব তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তো হ্যাঁ আপনি আসুন এ দেখে শুনে কিনে নিয়ে যাবেন তিনশো কুড়ি টাকা করে দিয়ে দিয়ে দেবো ডেলিভারি করে বাড়িতে পৌঁছে দেবো